কারুশিল্পের ক্ষেত্রে জিনিসের দাম এইভাবেই ঠিক করা উচিত যে মানুষের কাছে কতটুকু জিনিসটা রয়েছে মানে আমাদের পরিবেশ থেকে কোনো জিনিস এলে সেইগুলো ফলন কতোটা একটা এমন একটা জিনিস তৈরি করবে যেটার ফলন খুবই কম এবং তারা খুব দাম দিয়ে কিনে আনে এবং যে পা মানে দশ দিন হোক এক মাস হোক কিছু কিছু জিনিস তো দু তিন মাসও লেগে যায় জিনিসটা তৈরি করতে বা কোনো জিনিসের ওপর নক্সা করছে সেটা করতেও একটা মানুষের অনেকটা সময় লেগে যেতে পারে তো সেই হিসাবেই তারা একটা দাম দাবী করে এবং আমাদের ক্রেতাদের ক্ষেত্রেও সেইটা যদি মনে হয় যে হ্যাঁ আমি এই জিনিসটা নিতে পারবো বা সঠিক দাম বা তার কষ্টের যে দামটা আমরা দিতে যদি পারি অবশ্যই আমাদের কথা মানে যারা কিনবে তাদের কথা প্লাস যারা বানাচ্ছে তাদের কথা হিসাবেই রাখা উচিত ট্যাক্স তার উপর বেশি বসানো উচিত নয় আমরা সেই জিনিসটার গুরুত্ব যাতে ভালো করে দিতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি কারণ মানুষ কিনবে সেটা যখন কিনতে পারবে তার সামর্থ্য হবে কেনার তখনই সেই মানুষটা একটা তারও বিক্রি হবে এবং যে কিনছে সেও ব্যবহার করছে আরো দশজন দেখছে দেখে সেই জিনিসটা যাতে বেশি বেশি করে সে স বিক্রি করতে পারে এবং আমরা জিনিসগুলো ব্যবহার করতে পারি তাদের গুরুত্বটা দিতে পারি কারণ একটা হাতের কাজের মর্মই আলাদা হাতের কাজের মর্ম আমাদের কাছে অনেক একটাছ জিনিস যে এবং যারা তৈরি করছে তাদের কাছেও যেন সেই সঠিক দামটাই রাখা হয় যাতে তারাও সেই জিনিসগুলো এনে তৈরি করতে আরো ইচ্ছুক হয় এবং তাদের পেশাটা যাতে তাদের কাছে থাকে কারণ কোনো জিনিসের দাম যদি তারা না পায় তাহলে সেই জিনিসটা তারা আর করতে চাইবে না কেন করবে সে প্রত্যেকটা দিন কয়েক ঘন্টা বসে যখন জিনিসগুলো তৈরি করছে তার খাটনির একটা অবশ্যই দাম আছে তার যে শিল্পে যে তার ট্যালেন্ট যার তার প্রতিভাটা প্রতিভা যেটা রয়েছে তার মধ্যে সেটারও একটা আলাদাই দাম আছে যেটা সবাই পারে না তো কিছু কিছু মানুষের মধ্যেই রয়েছে যারা একটা পেশা আছে এবং তাদের জীবিকাও ওটা সেটা দিয়ে তাদের সংসার চলে অবশ্যই আমাদের তাদের কথাও মাথায় রাখতে হবে এবং আমরা যারা কিনবো যারা যাতে বেশি করে কিনতে পারি তাদের যাতে আরো সেলটা বাড়ে এবং তারা যাতে আরো উৎসাহিত হয় একটার জায়গায় দশটা বানানোর উৎসাহিত হয় যে আমি একটার জায়গা দশটা বানালে আমার জিনিসগুলো মানুষ নেবে পছন্দ করবে তারা ব্যবহার করবে ভালো লাগলে আবার নেবে তো অবশ্যই এটা দুদি দুইজনার ক্ষেত্রেই এমন একটা দাম হওয়া উচিত যাতে তারও জিনিসটা বেচে বা সেল করে সে জিনিসটা থাকে তার কাছেও কিছু তার সংসার যাতে চলে তার জীবিকা যাতে ভালো হয় উপার্জন যাতে ভালো হয় প্লাস আমরা যারা কিনবো তাদের জন্যও যাতে অবশ্যই ভালো হয় কারণ তারাও যাতে কিনতে পারে কারণ সবারই অনেকেরই থাকে শখ যে আমি জিনিসটা কিনবো কিন্তু কিনতে পারে না বা অনেকে কেনার ইচ্ছা থাকলেও সেই সামর্থ্যে কুলায় না তো হ্যাঁ এমনই কিছু জিনিস বা আরো ভালো ভালো করে দেওয়া উচিত মানুষের কাছে যেগুলো উভয় পক্ষেই বানাতেও সুবিধা হয় এবং তারা যাতে সেল করে দুটো পয়সাও পায় আমরাও যাতে কিনে জিনিসটা ব্যবহার করে খুব ভালো যাতে ফিডব্যাক যেটাকে বলে দিতে পারি তো অবশ্যই এটা দুজনার ক্ষেত্রেই হওয়া উচিত এবং সেই হিসাবেই আমাদেরকেও মাথায় রাখতে হবে এবং তাদেরকেও সেইভাবে আমদানি বা রপ্তানি যেটাই বলে সেটাই করতে হবে সেরকমভাবেই মানুষকে ব্যবহার করা উচিত আর আমাদেরও মাথায় রাখা উচিত যে তাদের যে সঠিক প্রয়োজনীয়তা বা তাদের যে জিনিসটার দামটা সঠিক যাতে রাখে তো অবশ্যই সেটা দেখা উচিত